পয়লা বৈশাখ উনিশশো চোদ্দো পঁচিশে বৈশাখ উনিশশো পনেরো বাইশে শ্রাবণ উনিশশো তিরিশ তেশরা জ্যৈষ্ঠ উনিশশো সাতানব্বই বারোই মাঘ চোদ্দোশো চোদ্দো